না দৈনিক ভিত্তিতে সামাজিক কুপ্রথা চ্যালেঞ্জের সম্মুখীন হই যেমন আমাদের গ্রামের দিকে নারিদিগকে বাধ্য করা হয় মাথায় ঢাকা দিয়ে থাকতে এটা একটা কুপ্রথা